আমার এলাকার মানুষ যে সবচেয়ে সাধারণ সমস্যাগুলির সম্মুখীন হয় তাদের মধ্যে প্রধান এবং অন্যতম শক সমস্যা হল যক্ষ্মা টিবি কলেরা এবং এই সংক্রমণগুলির ফলে মানুষের আয়ু দিনের দিন কমে আসতে শুরু করছে কিন্তু আগে যেই পরিমাণে রোগ হতো সেই পরিমাণে রোগ এখনও হয় কিন্তু আগে মানুষেরা যে ওষুধপত্র খেতে পারতো না যার ফলে তাদেরকে মৃত্যু বরণ করতে হতো সেরকম সেটা নেই এখন সরকার থেকে প্রচুর পরিমানে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে বিনা পয়সায় হাসপাতালে প্রচুর সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে এবং প্রচুর ওষুধ পাওয়া যাচ্ছে যার দ্বারা মানুষের এই রোগ থেকে সহজেই মুক্তি পেতে পারছে এই যক্ষ্মা রোগের ফলে এবং টিবি রোগের ফলে প্রচুর পরিমাণে কাশি হয় এবং সে কাশিতে রক্ত রক্ত প্রচুর পরিমানে রক্ত ক্ষরণ হয় সে এবং কাশি আটকে মানুষ মারা যেতেও পারে এছাড়া বিভিন্ন ধরনের ডেঙ্গু মশাবাহিত রোগের সৃষ্টি হয়েছে যে মশাবাহিত রোগের ফলে এবা ডেঙ্গু রোগের ফলে মানুষেরা প্রচুর পরিমাণে জ্বরে ভুগছে এবং সেই জ্বরে ভুগবার ফলে মানুষেরা এই ডেঙ্গুর ফলে মৃত্যুও হচ্ছে এছাড়া কলেরা রোগের ফলে প্রচুর পরিমাণে পায়খানা বমি হচ্ছে এবং যার ফলে মানুষেরা প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে উঠছে এবং সেই ক্লান্তি থেকে মানুষের মৃত্যুও হতে পারছে কিন্তু এখন অনেকটাই এই রোগ থেকে মানুষ নিজেদের সরাতে পেরেছে এবং প্রচুর পরিমানে ওষুধ বেরিয়ে গেছে যার ফলে মানুষেরা সেই রোগ থেকে নিজেদেরকে মুক্তি দিতে পারছে এবং সেই রোগ হলেও সেই রোগের পরিমাণ অনেকটাই কমে আসছে এভাবেই এভাবেই সরকারদের বিভিন্ন সাহায্যের ফলে এই রোগ থেকে মানুষেরা মুক্তি পেতে পারছে